হ্যাঁ আমি কলের জল ব্যবহার করি কলের জল আমাদের খুব কাজে লাগে এবং বিভিন্ন জায়গার জল আমাদের সব জায়গায় জল থাকা দরকার মাঠে জঙ্গলে সব জায়গায় বিভিন্ন জায়গায় জল আমাদের প্রধান পানীয় জল না থাকলে পৃথিবীতে মানুষ জন্মাতো না জল পৃথিবীতে আসার ফলে একটা গাছ লাগালে তাতেও আমাদের জল দিতে হবে এবং কিছু যদি সব্জি লাগানো হয় তাতে জল না দিলে কি সব্জি ফলবে ফলবে না কিন্তু আগেকার জি দিনের মানুষ পুকুর ডোবা থেকে জল ধরতো জল ধরে সেগুলোকে সঞ্চয় করে রাখতো এবং সেগুলো তারা খেত আগেকার দিনের মানুষ কিন্তু এখনকার দিনের মানুরা মানুষ আর পুকুরের জল পান করে না যারা পুকুরের জল পান করে না তারাও নিশ্চয়ই ট্যাপের জল পান করে ট্যাপের জল আমাদেরকে সঞ্চয় করে ধরে রাখতে হবে এবং যে সঞ্চয় যেটা করা হয় তাত্থেকে বেশি অপচয়টা করা হয় এবং বিভিন্ন মানুষ অপচয় করার ক্ষেত্রে তারা জল বেশি সচরাচর ব্যবহার করে ঠিকই কিন্তু তারা বেশি নষ্ট করে এই নষ্ট করার দিকে তাদেরকে নজর রাখতে হবে কিন্তু জলকে সবাইকে সঞ্চয় করে রাখতে হবে জল নষ্ট করলে হবে না পৃথিবীর তিন ভাগ স্থল এক ভাগ জল তাই মানুষকে জলকে সব সময় সঞ্চয় করে রাখতে হবে জল আমাদের অপচয় করা চলবে না মানুষ জল না পন পান করলে তার যেমন কষ্ট হয় সেরকম একটা গাছে জল না দিলে তাতে কিন্তু ফুলফল আসে না সেরকম মানুষকে জল সঞ্চয় করে রাখতে হবে এবং জলকে খুব ভালোভাবে অপ অপচয় করতে হবে কিন্তু নষ্ট করা চলবে না জল একদমই